স্কুলে তো সব বিষয়ই পড়তে হতো এবং সব বিষয় পড়তে ভালোও লাগতো তবে সব বিষয়ের মধ্যে বাংলা বিষয় পড়তে আমার খুবই বালো ভালো লাগতো এবং বর্তমানে এই বাংলা বিষয়কে নিয়েই আমি সামনের দিকে এগিয়ে এসেছি বাংলা আমার খুবই ভালো লাগে সে ভাষাগত দিক থেকেই হোক অলংকারগত দিক থেকেই হোক বা ছন্দের দিক থেকেই হোক বাংলা ভাষা আমার খুবই প্রিয় খুবই পছন্দের এবং বাংলা ভাষার মধ্যে একটা মিষ্টতা রয়েছে যে মিষ্টতা বা মাধুর্য আমি অন্য কোন ভাষায় খুঁজে পাই না তাই বাংলা বিষয় আমার খুবই পছন্দের একটা বিষয় এবং এই বাংলা বিষয়কে নিয়েই আমি সামনের দিকে এগিয়ে এসেছি এবং ভবিষ্যতেও এগিয়ে যাবো